বাংলা ভাষা খুব মিষ্টি ভাষা আজ আমরা সবাই এই কথা বিশ্বাস করি এবং এখন বাংলা ভাষাকে নিয়ে আমাদের চতুর্দিকেই চর্চা হয় বাংলা ভাষাতে আমাদের সাহিত্য রচনা কবিগুরু থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎ চট্টোপাধ্যায় সবাই এই বাংলা ভাষা মাধ্যমেই সাহিত্য রচনা করে বিশ্বখ্যাত হয়েছিলেন এবং এই কবিতাও কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে অনেক মহান শিল্পী তারা এই কবিতা বাংলা ভাষাতেই করেছে এবং আজ যদি আমি কোথাও আমি যদি ভারতবর্ষের বাইরেও কোথাও যাই কোথাও গিয়ে যদি আমি বাংলা ভাষার মাধ্যমে যদি আমি গান প্রকাশ করি সেটাও এই বাংলা ভাষাতেই বাংলা ভাষাকেই আরও নতুনভাবে পরিচয় দেয়